তুই জিজ্ঞাসা করছিস তোর কোন বই পড়তে কত দিন সময় লাগে ছোটোখাটো যদি গল্প হয় আমি মোটামুটি এক সপ্তাহ ভিতর শেষ করব কিন্তু যখন দেখা পাচ্ছি বড় গল্পের বই তখন আমার প্রায় সময় লাগবে প্রায় এক মাস কেন না সংসারে কাজ সব কাজকর্ম সেরে যখন সেই সন্ধ্যেয় শুতে যাব তখন মনে হচ্ছে না রে বড় বইটা একটুখানি আমি পড়ি কিন্তু যখন দু তিন পাতা পড়ছি তখন মনে হচ্ছে কোমর কনকন করতেছে আর পারি না পড়তে এই পর্যন্ত আমি এইরকমভাবে বইগুলো শেষ করি আর তুই মনে করছি যে বই শেষ করার কি লক্ষ্য আছে নেই রে আমার যখন যেইরকম পারি সেইরকমভাবে আমি বই পড়ি